আমি মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে খুবই সচেতন আমাদের এখানে আরামবাগ নামে একটি হসপিটাল রয়েছে সেখানে মানসিক চিকিৎসা হয় এই স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সমাধানের জন্য এখানে সমস্তরকমের মনোবিজ্ঞানীরা রয়েছেন যিনি মানসিক স্বাস্থ্য সমস্যা সযত্নে সাহায্য করেন মানসিক রোগীকে ভালো হয়ে ওঠার জন্য হঠাৎ করেই আমি একদিন দেখলাম আমার বাড়ির পাশে এক মেয়ে হেসে খেলে বেড়াচ্ছিলো সে হঠাৎ করেই দেখি তার যেন কেন কেমন একটা বিষন্নতার মধ্যে দিয়ে যাচ্ছে এই বিষন্নতা তাকে ধীরে ধীরে মানসিক রুগীতে পরিণত করে তখনই তাকে সেই আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা করা হয় তারপর সেখানে চিকিৎসার পর আস্তে আস্তে ধীরে ধীরে সে আবার সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে